বিচ্ছিন্ন গ্রামীণ এলাকায় বসবাসকারী ব্যক্তিদের সেরকম কোনো খেলাধুলোর প্রয়োগ থাকে না সেখানে কোনো বড়ো রকম টুর্নামেন্ট বা বড়ো কোনো খেলাধুলোও হয় না হ্যাঁ গ্রামে যে সমস্ত বাচ্চারা থাকে বা লোকেরা থাকে তারা বিকেলবেলা প্রতিদিন মাঠে গিয়ে খেলাধুলো করে ফুটবল ক্রিকেট এ সমস্ত কিছুই তাদের খেলে থাকে এই সমস্ত খেলার মধ্যেও তারা আনন্দ খুঁজে পায় এবং প্রতিদিন বিকেলে এই মাঠে গিয়েই খেলাধুলো করে দিনের শেষে কাজ শেষ করে এ যখন তারা বাড়ি ফিরে এবং তারা মাঠে গিয়ে একটু খেলাধুলো করে তাদের মধ্যে একটা আনন্দের সৃষ্টি হয় এবং সেখানে অনেক বাচ্চারাই থাকে এবং অনেক লোকেরাই থাকে এ যারা এই খেলাধুলো দেখে থাকে একটি মাঠ হয় অনেক বড়ো দেখে হ্যাঁ যেখানে চারিদিকে গাছে ভর্তি এবং সেখানকার বাসিন্দারা সবাই একসঙ্গে মিলে এ খেলা দেখে এবং তারাও সেই আনন্দ উপভোগ করে কারণ একটা দিনের কাজ শেষ করে এসে যখন তারা একটু মাঠে গিয়ে বসে এবং হালকা হাওয়ার মধ্যে যখন তারা খেলাধুলো দেখে তাদের বাচ্চাদের তখন তাদের মধ্যে একটা সত্যিই একটা আনন্দের সৃষ্টি হয় এবং তারা সেই কাজের চাপ থেকে একটু হলেও রেহাই পায় তাই প্রতিদিন গ্রামের বিচ্ছিন্ন গ্রামগুলিতে এ যেখানে খেলাধুলা হয় সেখানে সবাই গিয়ে তারা নিজেদের বাচ্চাদেরকে খেলায় এবং তারা নিজেরাও সেই খেলাটাকে উপভোগ করে থাকে